বাংলা ভাষা আমার রাজ্যের আঞ্চলিক উপভাষা থেকে বিভিন্নভাবে আলাদা বাংলা বইয়ে যে শুদ্ধ বাংলা ভাষাটা থাকে সেই ভাষাটা শুধুমাত্র পড়ার সময় ব্যবহৃত হয় বিশেষ করে যারা শহরের মানুষ তারা বইয়ের ভাষা যেমন শুদ্ধ তেমন শুদ্ধভাবেই কথা বলে কিন্তু গ্রামাঞ্চলের যারা শিক্ষিত মানুষ তারা বইয়ের যে শুদ্ধ ভাষা বাংলার শুদ্ধ ভাষাটায় কথা বলে যখন তারা স্কুল কলেজে থাকে বা তাদের প্রফেশনাল জায়গাতে থাকে কিন্তু যা যখন তারা তাদের পরিবেশের সঙ্গে মিশে কথা বলে তখন তারা বিভিন্ন উপভাষায় কথা বলে আর যারা অশিক্ষিত যেমন বাড়ির মা কাকা ঠাকুমা দাদা দিদিরা তারা তাদের আঞ্চলিক উপভাষাই ব্যবহার করে তারা শুদ্ধ ভাষা খুব খুব কম কথা বলে তারা শুদ্ধ ভাষা অ্যাকচুয়ালি জানেই না বাংলার শুদ্ধ ভাষা কোনটি পুরুলিয়ায় পুরুলিয়ার উপভাষা সম্পূর্ণ পুরুলিয়া পুরুলিয়া জেলার আঞ্চলিক উপভাষা সম্পূর্ণ আলাদা বাঁকুড়া জেলার উপভাষাও আলাদা দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন নদী অঞ্চলের যে উপভাষা গ্রাম অঞ্চলের উপভাষা সেগুলোও আলাদা জলপাইগুড়ি শহরের শুদ্ধ ভাষাটা জলপাইগুড়ির গ্রাম অঞ্চলের ভাষার থেকে অনেকটা আলাদা পশ্চিমবঙ্গে রাজ্যের যে বাঙালি মুসলমানগুলো আছে তাদের বাংলা শুদ্ধ ভাষা এবং বাংলা আঞ্চলিক উপভাষা উপভাষাও আলাদা তাদের বাংলা শুদ্ধ ভাষাও আলাদা তেমনি পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু আছে তাদেরও বাংলা শুদ্ধ ভাষার থেকে বাংলা উপভাষা সব কিছুই আলাদা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলিম প্রত্যেকের আঞ্চলিক এবং আঞ্চলিক উপভাষা এবং শুদ্ধ ভাষা একে অপরের থেকে আলাদা